দীর্ঘ বাইকিং ভ্রমণে আমি কীভাবে সুস্থ থাকব দীর্ঘ বাই ভ্র দীর্ঘ দীর্ঘক্ষণ বাইক ভ্রমণে সবসময় চেষ্টা করব যে কোনো শরীরে কোনো লাগেজ না রাখা আর সবসময় বেশি পরিমাণ জল খাওয়া আর একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর আমার কিছু সময় রেস্ট নেব বাইকটাকে দাঁড় করিয়ে রাখা বাইকটাকে ইঞ্জিনটাকে একটু ঠান্ডা করা নিজে একটু রেস্ট নেওয়া তারপর আবার নিজের গন্তব্যস্থলের দিকে পাড়ি দেবো আর যাতে শরীরে হাওয়া লাগে বা শরীরটা যাতে জীবাণু মুক্ত থাকে সেদিক থেকে একটু দিনের বলা টাইমে একটু ঢিলাঢালা ড্রেস বা হাওয়া বাতাস পাস হয় তেমন ড্রেস আর রাতের দিকটা একটু টাইট ফিট এবং যাতে হাওয়া বাতাস কম লাগে ওই ঠান্ডা বেশি না লাগে সেরকম ধরনের ড্রেস ব্যবহার করে সুস্থ রাখা আর বাইক চালানোর কিছু সময় পরে নেমে চোখে মুখে ঘাড়ে জল দেওয়া ভালো করে নিজে জল খেয়ে নেওয়া বাথরুম করে নিয়ে শরীরটাকে ফ্রেশ করে কিছু সময় পরে শরীরের ড্রেসগুলোকে চেইন টেইন খুলে বোতাম পোতাম খুলে শরীরটাকে পরিবেশের হাওয়ার সাথে কিছু সময় সংস্পর্শে রাখা যাতে শরীরটা মুক্ত অনুভব করে এরপর খাবার খেতে পছন্দ করেন আমি বাইক চালানোর সময় ময় সচরাচর হয় ডাই প্রথমত ড্রাই ফ্রুট আর ফল খেতে পছন্দ করি আর না হলে বিস্কুট অথবা কেক কেন না বাইক চালানোর সময় সবসময় মাথায় রাখতে হয় যাতে ঘুম না কম পায় এবং ঘুম যাতে না পায় এবং শরীরটা যাতে এনার্জেটিক থাকে সেহেতু ভাত বা কোনো রুটি কোনো ভারী কিছু খেলে বাইক চালাতে অসুবিধা হয় এবং শরীরটায় ক্লান্ত বোধ চলে আসে সে জন্য ড্রাই ফ্রুট আর ফল আর বিস্কুট কেক এইসবই যেহেতু ড্রাই ফ্রুটটা শরীরে ইমিউনিটি প্রদান করে আর ফলটার যেহেতু ফাইবার বেশি থাকে সেহেতু কোষ্ঠকাঠিন্য বা বাথরুমের কোনো বা হজমের কোনো সমস্যা হবে না সেই জন্য ফ্রুট আর ড্রাই ফ্রুট আর ফলটা বেশি খাওয়া পছন্দ করি আর বিস্কুট আর কেক এই কারণেই বিস্কুট আর কেক হালকা খাবার শরীরের কোনো ক্ষতি শরীরের ক্ষতি মানে খুব একটা এফেক্ট পড়বে না যেটা ভাত বা রুটি খেলে হয় সেই এফেক্টটা বিস্কুট এবং কেকের মধ্যে আসবে না সেই জন্যে সবসময় ড্রাই ফ্রুট কাঁচা ফল শসা আপেল লেবু আর কলা আঙুর এবং শুকনো বাদাম টাদাম এইসবগুলো খাওয়াটা বেশি পছন্দ করি আর বাইক চালানোর সময় পিঠে ব্যথা হয় তখনই যখন প্রথম প্রথম সোলো ট্রিপ করতাম এবং প্রথম প্রথম ঘুরতে যেতাম কারণ তখন অতটা জানতে পারিনি যে বাইক চালানোর সময় পিঠে ব্যাগ রাখা উচিত নয় কেননা লং ড্রাইভে পিঠে ব্যাগ রাখলে পিঠের উপরে একটা চাপ পড়ে সেই তখন সেই জন্যে ব্যথা অনুভব করেছি প্রথমের দিকে কিন্তু তার পরে যখন আমি বুঝতে পারি তখন বাইকে এই পিঠে আর কোনো ব্যাগ রাখতাম না বা লাগেজ রাখতাম না সবগুলোই বাইকের সাইডে এবং বাইকের উপরে সুন্দর করে বেঁধে চলে যেতাম এবং বাইকে পিঠে পিঠের ব্যথাটা অনেক সময় থাকে এবং যখন পিঠে ব্যথা হয় বাইক চালানোর সময় পিঠে যদি ব্যাগ রাখি যে ব্যথাটা হয় ওই ব্যথাটা অনেক দিন থাকে এবং ব্যথাটা সহজে সারে না এবং ব্যাথাটা অনেকের অনেকটা খারাপের দিকেও চলে যায় সেই জন্য আমার পিঠে ব্যথা ওই এক থেকে দুবারই হয়েছিল তার পরে আর হয়নি কারণ তার পরে যখন আমি বুঝে গিয়েছিলাম এবং যারা বাইক চালায় তাদের কাছ কাছ থেকে যেমন পরামর্শ নিয়েছিলাম এবং ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিয়ে সবকিছু জেনে বুঝে তবে আমি ব্যাগগুলো সাইডে এবং এমন পোর্শনে রাখতাম যাতে আমার বসতে এবং চালাতে যাতে কোনো অসুবিধা না হয় এবং আমি যাতে সহজে মুভমেন্ট করতে পারি সেইভাবে ব্যাগগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতাম এবং আমি বাইকে সবসময় চেষ্টা করি যাতে ফ্রিলিভাবে থাকা যায় এবং একদম কমফোর্টেবেল থাকা যায় তত আমি সুন্দরভাবে বাইক চালাতে পারব এবং ভালোভাবে ভ্রমণ করতে পারব